সাম্প্রতিক বছরগুলোর যে অর্থনৈতিক খুব ভালো হয়েছে বা খুব বেড়েছে তা কিন্তু নয় কিন্তু আগের তুলনায় ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডিজিটাল পেমেন্টের জন্য এখন অর্থনীতি আগের থেকে অনেকটাই ভালো হয়েছে আর শিল্প যেমন আগে চাষ চাষাবাদ হচ্ছে আর মানুষ হাতের সাহায্যে করতো হাতে ধান কাটতো বা হাতে ধান লাগতো কিন্তু এখন মেশিন বেরিয়ে গেছে মেশিনের সাহায্যে যেই কাজ চার দিন লাগতো সেই কাজ এখন এক দিনে হয়ে যাচ্ছে সেই জন্য শিল্পর ব্যবস্থা এখন ভালো হয়েছে আগের থেকে আর মেশিনের সাহায্যে জল আগে হাতে করে বালতি করে জল দিতে হতো আর কখন বৃষ্টির জল হবে সেই আসায় বসে থাকতে হতো এখন অনেক হচ্ছে মিনি হয়েছে ছোট ছোটো সেই সাহায্যে চাষের কাজে খুব ভালো সুবিধা পাচ্ছে এবং চাষের হচ্ছে সবজি বা ধান মারা যাচ্ছে না এবং অল্প সময়ে মেশিনের সাহায্যে ধান কাটা বা তুলা সবই হয়ে যাচ্ছে তার জন্য অর্থনীতির অবস্থা আগের তুলনায় ভালো হয়েছে